হ্যালো

আপনি কি ট্র্যাভেল এজেন্সি থেকে বলছেন মনোজ পান্ডা আচ্ছা আমি বলছিলাম আপনার একটা স্টুডেন্ট যাবো বলছিলাম দার্জিলিং আপনার প্রতি ভাড়া হ্যাঁ কতোজন কতোজনের সিট ক্যাপাসিটি আপনার

শেয়ারে যেতে চাই আমি হ্যাঁ

আচ্ছা আপনাদের আগের থেকে আগের কোনো অ্যাডভান্স লাগবে গাড়ি গাড়ির কোনো সমস্যা হবে না তো

আচ্ছা ঠিক আছে